বলছি আপনি কি ডক্টর বুবাই সরকার বলছেন আমি বলছি যে আমার কাছে একটা পেট রয়েছে একটা ডগ ঠিক আছে তো আমি সে আমার আগের মাসের ভ্যাকসিনটা করানো হয়নি আমি আপনার কাছে নিয়ে যেতে চাই আমার ওই কুকুরটিকে তো আপনি কবে কবে বসেন

হ্যাঁ ওটার জন্যই আপনাকে আরও বেশি করে ফোনটা করা কারণ আগের মাসেরটা যেহেতু দেওয়া হয়নি তো এই মাসেরটা অবশ্যই দিতে হবে হ্যাঁ বলছিলাম আপনি কোন ডেটটাতে থাকবে একটু বলুন সামনের উইকে যে কোনো ডেট বুঝতে পারছি কিন্তু আমার তো এখানে একটু কাজ রয়েছে তো আপনি যে দিনটাতে ফাঁকা থাকবেন সেদিনটা একটু বলুন ওইদিনটাই নিয়ে যাব ও আচ্ছা ঠিক আছে আমি ওই টিউসডে করে যাব যেহেতু আমার মানডে একটা কাজ রয়েছে আর বলছিলাম যে আগের মাসের যে ভ্যাকসিনটা দিয়েছিলাম ওইটাতে তো একটু মানে বেশিই খরচা পড়েছিল মানে এবারেও কত খরচা পড়বে তো তবুও আচ্ছা ফাইভ হান্ড্রেড আমি যাব আপনাদের মানে ওখানে কি কোনো স্টাফ আছে যে নাম লেখানোর কোনো ব্যাপার আছে কি ও আচ্ছা ঠিক আছে আমি যেদিন যাব সেদিন আপনাকে আগের দিন ফোন করে নেব আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি আপনাকে কল করে নামটা লিখিয়ে নেব ঠিক আছে তো আপনি শুধু একটু বলে দেবেন যে ফ্রি আছেন কি না ঠিক আছে আমি তাহলে ঠিক আছে আমি টিউসডে করে যাব ও ঠিক আছে দেখা হচ্ছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ডাক্তারবাবু রাখছি